পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভারতের অন্যান্য রাজ্যের সাংস্কৃতির থেকে এবং অন্যান্য দেশের সংস্কৃতি থেকে অনেকটাই ভিন্ন তেমনভাবে এদের মিল খুব একটা খুঁজে পাওয়া যায় না যখনই সংস্কৃতি কথা আসে তখন পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতকেই তুলে ধরা হয় এবং ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয় কারণ পুরোটাই ভিন্ন ধরনের এখানে সংস্কৃতি এতোটাই মধুরতর এতোটা সুদৃশ্যমান যে মানুষ দূর দূর থেকে ছুটে আসে এখানকার মানুষের খাদ্যাভ্যাস এখানকার মানুষের পোশাক আশাক এখানকার মানুষদের আদব আচরণ চলাফেরা কথাবার্তা সমস্তটাই অন্যান্য রাজ্য দেশ সকলের থেকেই একটু ভিন্ন মিল যদি বলতেই হয় তাহলে কিছু ধর্মীয় অনুষ্ঠান বাদে তেমনভাবে মিল খুব একটা খুঁজে পাওয়া যায় না পশ্চিমবঙ্গে ঐতিহ্য এখানে হিন্দু মুসলিম একসথেই বসবাস করে চলে একসাথেই ঈদ উদযাপন করে একসাথেই দুর্গা পুজোকেও পালন করে কোনোভাবেই কোনো রকম বিদ্বেষ এখানে লক্ষ্য করা যায় না মানুষদের মধ্যে এই যে মিল এই যে একে অপরের প্রতি টান এটা শুধুমাত্র এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার বিনিময়েই আজও বহাল আছে যদি এই সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায় তাহলে হয়তো এটা সম্ভব হতো না এবং এই সংস্কৃতি বৈশিষ্ট্য যাতে পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে উঠে না চলে যায় সেই জন্য সরকারও বদ্ধপরিকর তার জন্য বিভিন্ন পর্ষদ গঠন করেও এই সংস্কৃতিকে সচলভাবে চালিয়ে নিয়ে যাওয়ার অমূলক অক্লান্ত পরিশ্রম করে চলেছে